হ্যালো আমি সায়ন্তিকা হালদার বলছি আপনারা যে ল্যান্ডলাইনের বিল পাঠিয়েছেন আমার এটা তো আপনারা ভুল করে আমার আগের ঠিকানায় পাঠিয়েছেন আমি এখন যেই ঠিকানায় থাকি আপনারা সেই ঠিকানায় পাবেন আর বিলটা মনে হচ্ছে একটু বেশি এসেছে এবারে একটু আপনারা চেক করে দেখবেন না না ওই ঠিকানায় আমার এখন আর কেউ থাকে না আমার এই ঠিকানাই এখন বর্তমান আমার জেঠু থাকে সেই জেঠু আমাকে ফোন করে বলল ওই বিলটা আমি ওখান থেকে আনারও এখন সময় পাবনা আমি আপনাকে আমার ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনি আমাকে এই ঠিকানাই বিলটা পাঠিয়ে দিন আর এখন থেকে এখন থেকে যা বিল পাঠাবেন এই ঠিকানাই পাঠাবেন দেখবেন যেন ভুল না হয় আমার কিন্তু এখন এই ঠিকানাটাই থাকবে সব সময় ওই ঠিকানাটা আমি কিন্তু ধরো যাবো না আমি কিন্তু আধার কার্ড এইসব সবই এই ঠিকানায় করেছি অফিসিয়াল যা যাই আছে সব এই ঠিকানায় ঠিক আছে তাহলে জন্য এই ভুলটা আর না